বিবাহের মতো বড়ো অনুষ্ঠানের সময় প্রচুর পরিমাণে জলের ব্যবস্থা করতে যেটা করা হয় সেটা হলো আগে থেকে যেখান থেকে জল সরবরাহ করা হয় তাদেরকে সংবাদ দিয়ে গাড়ির মাধ্যমে জল আনা হয় তাছাড়া আগে থেকে জল ড্রামে করে ভর্তি করে রাখা হয় যাতে করে কোনো অনুষ্ঠানে জলের ঘাটতি না হয়